হ্যাঁ আমরা বাড়ির সবার সঙ্গে আর তাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও গেছি আমরা আমরা রাজগীর ঘুরতে গেছিলাম বাসে করে একটা খুব সুন্দর ট্রিপ হয়েছিল ওটা আমাদের সবার সঙ্গে পরিচয় হয়েছে সব যেন একটা ফ্যামিলির মতন হয়ে গেছে খুব সুন্দর খুব মজা বাসে আনন্দ করতে করতে গেছি গানে কম্পিটিশন ক্যুইজ কন্টেস্টের সব সবকিছু সব হয়েছে খুব আনন্দ খাওয়াদাওয়া হল্ট করা সবাই একসঙ্গে যেখানেই যাচ্ছি সবাই একসঙ্গে যাচ্ছি যে যা যেখানে যা খাচ্ছি সবাই একসঙ্গে খাচ্ছি নিয়ে ওইখানে গিয়ে সব এক হোটেলে ওঠা তারপরে সবাই একসঙ্গে সব জায়গায় ঘুরতে যাওয়া হোটেলেও একসঙ্গে সকালে টিফিনে লুচি ছোলার ডাল ডিম কলা বেশ ভালো খাওয়াদাওয়া দুপুরবেলায় আবার মাছ মাংস ডাল আলু ভাজা মানে নানান রকমের মিষ্টি চাটনি পাঁপড় প্রচুর খাওয়াদাওয়া আবার সন্ধের সময় তার টিফ সকালের টিফিন আবার সন্ধের সময় টিফিন আবার ঘুরতে যাওয়া সেখানে আনন্দ করা সবাই একসঙ্গে ঘুরতে গিয়ে খাওয়াদাওয়া গান বাজনা আবার যখন আমরা ঘুরে টুরে ওখান থেকে যখন আবার ফিরে আসি সে সময় আবার আমাদের মন খারাপ হয়ে যায় যে সেই গ্রুপটা তো ভেঙে যাচ্ছে তখন আবার মন খারাপ নিয়ে আনন্দের মধ্যেও মন খারাপ সবকিছু মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর অভিজ্ঞতা হয় ফিরে আসতে হয়